হ্যালো হ্যাঁ আমার একটা ট্যাঙ্ক বসাবো জলের ট্যাঙ্ক কীরকম কী দাম জানা জানালে ভালো হয় ওই দু দিন দু দু চার দিন পরে আমি বসাবো কারণ আমার একটু এখন অসুবিধা হচ্ছে সেই জন্য ঠিক আছে আর আমার কিছু পাইপ লাগবে না ওই ট্যাংকের সঙ্গে সরু পাইপ লাগবে আর আমার এমনি মোটা পাইপও লাগবে এই ছাদের জল টল পড়বে এ পড়বে আমার আরও একটু একটা পাইপের দরকার আছে ওই পাইপগুলো আনতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছি ঠিক আছে আমি দেখছি তাহলে আমি বাড়িতে কথা বলে দেখি দেখে আমি তাহলে দু এক দিনের ভিতর যাচ্ছি গিয়ে আমি দেখে শুনে তাহলে এ করে আসব